হ্যাঁ কে বলছেন

হ্যাঁ আমি বাজাজ ফাইন্যান্স থেকেই বলছি শৌভিক ঘোষ কী দরকার বলুন কী ব্যবসা করবেন আর কি কী ব্যবসা আচ্ছা আপনি কতটা মতো লোন নিতে চান একটু বলুন আমাদেরকে আপনার অ্যামাউন্টটা পনেরো লাখ টাকা দেখুন আমরা যেহেতু বাজাজ ফাইন্যান্স থেকে আমরা যে লোন পাস করাই ঠিক আছে কিন্তু একবারে আমরা পনেরো লাখ টাকা দিতে পারবো না আপনাকে হয়তো ম্যাক্সিমাম আট লাখ টাকা দিতে পারবো ঠিক আছে তারপর আপনা মানে আমরা আমাদের যে লোক আছে কিংবা ঠিক আছে আপনার বিভিন্ন ধরনের দলিল বা আপনার কীরকম কী অবস্থা আছে সমস্ত কিছু দেখবে ঠিক আছে এবং আপনার যে ব্যবসা খুলবেন তার একটা প্রমাণপত্র আমার কাছে লাগবে দেখুন কিন্তু দশ হাজার টাকা লোন পড়বে কিন্তু তা হচ্ছে দশ পার্সেন্ট করে ইন্টারেস্ট পড়বে না না এখন ওটা দশ পারসেন্টই করে লাগবে তাহলে এক কাজ করুন আপনি কাল পরশুর মধ্যে আপনি আসুন আমাদের ব্যাংকে ঠিক আছে দিয়ে এসে তারপরে কথা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ